আগুনের চুলা গ্যাস বা ইণ্ডাকশান এগুলি ভিন্ন রকমের আগুনের চুলাতে অনেক কম অর্থ ব্যয় হয় গ্যাস বা ইণ্ডাকশানে অনেক বেশি অর্থ ব্যয় হয়ে যায় গ্যাসে মূল্যবৃদ্ধি অনেক বেশি হওয়ায় সেখানে আগুনের চুলারও মূল্যবৃদ্ধি অনেক কম হয় আগুনের আগুনের চুলাতে রান্না করলে অনেক খারাপ দিকও আছে যেমন চোখে ধোঁয়া লাগবে চোখে ধোঁয়া লাগলে চোখের অনেক ক্ষতি হয় গ্যাস বা ইণ্ডাকশানে রান্না করলে এই ধরনের চোখের ক্ষতি বা ধোঁয়ার কোনও অসুবিধা হয় না গ্যাস বা ইণ্ডাকশানে রান্না করলে অনেক অনেক সুবিধাও হয় যেমন খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় যেমন ঠিক তেমনই অনেক অসুবিধাও হয় যেমন দেওয়ালের দেওয়ালের অনেক কালো ছিটে পড়ে যায় দেওয়ালে অনেক কালো ছিটে পড়ে যায় অনেকরকম অসুবিধা হয় মূল্যবৃদ্ধি বেশি হয় সেই জন্য আমরা গ্যাসের থেকে বা ইণ্ডাকশানের থেকেও আগুনের চুলায় বেশি রান্না করি রান্না করি ইণ্ডাকশান ওভেন বা গ্যাস অনেক মূল্যবৃদ্ধি বেশি নেওয়ায় বেশি নেওয়ায় সেখানে আমরা জ্বালানিতে খুব কম খরচাতে হয়ে যাওয়ায় সেই জন্য আমরা আগুনের চুলা ব্যবহার করে থাকি আগুনের চুলাতে তেমন কোনও যেমন বৃদ্ধি ব্যবহার বৃদ্ধির মূল্যবৃদ্ধি লাগে না তেমনই মানুষের ক্ষতি হয় অল্প পরিমাণে এবং খুব আগেকার গৃহবধূরা যেমন আগুনের চুলাতেই রান্না করতো তেমনই এখনকার যুগে মানে বর্তমান সময়ে তেমন একটা আগুনের চুলা ঠিক দেখা যায় না গ্যাস বা ইণ্ডাকশানেই অন্যান্যরা রান্না করে থাকে